হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি তো ধান বেচি বলুন আপনার কী ধান লাগবে আর সরু মোটা সবই সবই সব রকমই ধান আছে আপনার আর কীরকম কী লাগবে কী পদ্ধতি বলুন কী চাই না চাই আচ্ছা আপনি কি ধা প্রথমে তো ধানের বস্তাগুলো এমন জায়গাতে রাখবেন যাতে না জায়গাটা মানে কোনো ভিজে বা স্যাঁতস্যাঁতে না থাকে একটু উঁচু জায়গায় রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যাতে মানে জলের এই এটা মানে ভাবটা তার গায়েতে না লাগে উঁচু জায়গাতে রাখবেন রাখার ফলে কিছু পা পাউডার ব্যবহার করতে হয় এই পাউডারটা ছড়িয়ে দিলে যাতে পোকামাকড় না যেন হয় বা ইঁদুর ইঁদুর আসে যাতে না তার আশেপাশে না আসে আর গ্যামাক্সিন পাউডার আছে তার আশেপাশে ছড়িয়ে দিতে হয় আর সেই সেইভাবে মানে আপনি রাখতে পারেন এতে হচ্ছে ধান বহুদিন রাখতেও পারবেন আর মানে ধানের কোনো ক্ষতিও হবে না আপনার সুবিধা মতো আপনি ব্যবহারও করতে পারবেন অনেক দিন ধা ধান রাখতেও পারবেন আর কী কী আর কী বলুন কী চাই আপনার হুম বলুন